আমার এলাকায় কৃষক ভাইয়েরা বন্যার সময় ধন ফসল বনেছে গ্রীষ্মকালে সেই সময় বন্যা হওয়ার সম্ভবনা আছে বা অতিরিক্ত রোদের তাপে ক্ষরার সৃষ্টি হয় এই ক্ষরার সময় চাষ করলে পরে বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায় কারণ জলের অভাব গরমে নদী নালা সমস্ত কিছু শুকিয়ে যায় তাই এই সময় ভালো চাষ হয় না আবার যখন বর্ষাকাল তখন অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা হয়ে যায় তখনও চাষের ব্যবস্থা ভালো হয় না অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা হয় তার ফলে বন্যায় ফসল নষ্ট হয়ে যায় এতে চাষিদেরও অনেক ক্ষতি হয় তাছাড়াও শীতকালে একমাত্র কিছু সবুজ শাক সবজি হয়ে থাকে তাও যদি অতিরিক্ত শীত পড়ে তখন আবার কুয়াশার জন্য কিছু ফসল নষ্ট হয়ে যায় তখনও ক্ষতি হয় কিন্তু আবার বর্ষাকালে শিলাবৃষ্টিও হতে দেখা যায় অতিরিক্ত ঝড় বা শিলাবৃষ্টি সেই সময়তেও শিলাবৃষ্টির জন্য ফসলের ক্ষতি হয় এগুলো আটকানোর জন্য সরকার থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে খুবই উপকার হয়